আমার ওজন নিজেরই অনেক ওজন কমে যাচ্ছে তাই জন্য আমি ঘরের ঘরেরই ঘরোয়া পদ্ধতিতে এমন অনেক কিছু করতে যাচ্ছি যে সব দিনই সিদ্ধ খাবার খেতে হয় চেবানো ফুডজাতীয় খাবারও খেলেও অনেকটা ফুলে যাব কিন্তু সলিডভাবে ঘরের ঘরে মানে সলিড থাকার জন্য তার জন্য প্রতিদিন একটু ডিম সেদ্ধ কলা এইসব নিয়ম মতন খেতে হবে মানে টাইমে টাইমে খাবারগুলো খেলেও ঘরোয়া জিনিসগুলো খেলেও খুব ভালো এবং নিজের হাতে তেল মশলা কম দিয়ে তাতে রান্না করব এবং তাতে যেমন প্রোটিন জাতীয় খাবার থাকে যেমন টিস্যু সোয়াবিন আর এই লাউ ডাঁটার ঝোল আর এই এইসব ঘি খাবার খেলে ওজনটা বাড়বে এবং প্রত্যেকদিন বাদাম আরে খেতে হবে সকালবেলা সকালবেলা খালি পেটে উঠে একটু ব্যায়াম ট্যায়ামও করতে হবে করলে শরীরটাও ভালো থাকবে এবং মনটাও শান্তি থাকবে এবং প্রত্যেকদিন ভোরবেলা উঠে হাঁটতে হবে যাতে হাঁটলে হাঁটলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে এবং আমাদের এখনকার এখনকার মানুষের দুদিন ছাড়াই শরীর খারাপ যে এইটা হচ্ছে এইটা হচ্ছে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে গেলে আমাদের ওজনটাও মানে খুব ভালো থাকবে ওজন বাড়ানোর জন্য ভালো পুষ্টিকর প্রত্যেকদিন খাবার খেতে হবে যাতে আর এখন তো সব খাবারেই সব মানে পুষ্টি বেশি নাই সব বিষ বিষজাতীয় জিনিস খাবার খাওয়া হচ্ছে শাক সবজি আর এই এইসব খাবারও আমাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে মুসুর ডাল মাছ একটু ছোটো বা ছোটো মাছ আর মাংস এইরকম মানে প্রত্যেকদিন প্রত্যেকদিনের খাবার যদি আমরা শরীর নিয়ম মেনে খাও ঘরোয়া পদ্ধতি করে খাই সেই সব বাইরের কোনও রেস্টুরেন্টের খাবার আরে খাওয়া চলবে না যেই সব জিনিস খেতে হবে ঘরে নিজস্ব ঘরে তৈরি করে এবং মানে মানে জিনিস অনেক সিদ্ধ করে খাবার খেতে খেলেও সেগুলো আমাদের অনেক পুষ্টিকর